হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা ডেলিভারি করি অ্যাড্রেস ঠিকানা পাঠিয়ে দিলে আমরা সেই ঠিকানাতে ডেলিভারি করে দিই তবে একটু সময় সাপেক্ষের ব্যাপার আছে আমাকে কখন লাগবে তার মোটামুটি চার ঘন্টা আগে কিন্তু আমাকে বলতেই হবে আপনার কবে লাগবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তখন হয়ে যাবে তখন হয়ে যাবে হ্যাঁ আমাদের এখানে সব ধরনের আমাদের রেস্তোরাঁটি প্রথমত নিরামিষ একটি রেস্তোরাঁ যেখানে সব ধরনের খাবার পাওয়া যায় নিরামিষ যে কোনো খাবার পাওয়া যায় যেমন জনপ্রিয় বলতে গেলে সব থেকে জনপ্রিয় আমাদের এখানে লুচি এবং পোহা এছাড়াও ধরুন কাশ্মীরি আলুরদম পনিরের যে কোনো তরকারি তাছাড়া নিরামিষ সব রকমের খাবারই এখানে কিন্তু পাওয়া যায় লুচি আর পোহা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই একদমই একদমই আপনার কতটা লুচি চাই আর কতটা পরিমাণ পোহা চাই আমাকে বলুন আমি তাহলে সেই হিসাবে বানাবো আচ্ছা আচ্ছা আপনাদের ষাটটা লুচি আর দু কেজির মত পোহা আচ্ছা ঠিক আছে আমি তাহলে বানানোর ব্যবস্থা করছি আর আপনাদের ঠিকানাটা যদি একটু বলেন দাদা আচ্ছা ঠিক আছে ঠিকানাটা মেইল করে দিন আর আপনার ইয়ে টা পেমেন্টটা কিসে হবে আচ্ছা অনলাইন পেমেন্ট করে দেবেন আর তাছাড়া আমাদের এখানে একটি বিখ্যাত মিষ্টি রয়েছে আপনারা একবার নিয়ে দেখতে পারেন যে সত্যি মিষ্টিটার স্বাদ কিন্তু যারা যারা খেয়েছে প্রত্যেকেই কিন্তু বলেছে তো তাই আপনাকে বলছি যে আপনি একবার মিষ্টিটা নিয়ে দেখতে পারেন বেশ ভালো স্বাদের হ্যাঁ আমাদের হোটেল কিন্তু দেশের মানে মোটামুটি এই চারিদিকটা তো জনপ্রিয় হয়েছে এবং বাইরের অনেকের এসে খেয়ে গিয়েও কিন্তু অনেক সুনাম বেড়ে গেছে আমাদের রেস্তোরাঁর হুম হ্যাঁ হ্যাঁ ভালো তো হবেই সেই হিসাবেই তো আপনি আমাকে ওই ভরসাটা দেন আপনারা নিশ্চয়ই পছন্দ হবে খাবারটা হুম আর এমনি আর কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম একদম যখন মন আপনি ফোন করবেন আমাকে মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা আগে জানালেই আমি কিন্তু একদম সঠিক সময়ে আপনার বাড়িতে পৌঁছে দেবো খাবারগুলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর এমনি কিছু আর কিছু লাগবে না এরকম তরকারি কোনো সবজি লাগছে না

আচ্ছা ঠিক আছে আমি তাহলে মিষ্টিটাও দিয়ে দেবো তাহলে ষাটটা লুচি আর দু কেজির মতন পোহা আর কুড়িটা মিষ্টি তাই তো আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টাইমে পৌঁছে যাবে হ্যাঁ ঠিক আছে